আমার নাম স্নেহা সেন আমি পশ্চিম বর্ধমান আসানসোলের বাসিন্দা আমার পরিবারে আমি আমার বাবা মা ও বোন থাকে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি বর্তমানে আমি পড়াশোনা করছি আমি পলিটেকনিক কলেজে সিএসটি ডিপার্টমেন্টের ছাত্রী এরপর আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হতে চাই এবং স্বাবলম্বীভাবে সমাজে বাঁচতে চাই আমি চাই আমার পরিবার সম্মান সহকারে পরিবেশে বাঁচুক আমি খেতে খুব ভালোবাসি এবং ঘুরতে ট্রাভেল করতেও খুব পছন্দ করি আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি মোমো আইসক্রিম চকলেট আমি রান্না করতেও খুব পছন্দ করি এবং বিভিন্ন ধরনের রান্না নতুনত্ব প্রচেষ্টা করতেও ভালোবাসি